নির্দিষ্ট ঋতুতে এমন রোগ আছে যা এক দল লোককে প্রভাবিত করে হ্যাঁ এক দল লোককে প্রভাবিত করার মতো তেমনি ঋতুতে রোগ আছে যেমন শীতকালে আছে ঠান্ডা লেগে যায় ঠান্ডা বা জ্বর শীতকালে সব মানুষকে ঠান্ডা বা জ্বর লাগে বেশিরভাগ প্রায় মানুষকে গরম কালে আমাশা এরকম রোদে রোদে থাকলে গরমে আমাশা এবং শীতকালে যে ঠান্ডা লাগে সব প্রায় এক দল কেনো অনেক মানুষকে এ এই রোগে আক্রান্ত করে দেয় যেমন সে চিকিৎসা নেওয়ার জন্য ধারে পাশের কোনো নার্সিং হোম যেতে হয় বা কোনো ওষুধ দোকান থেকে ওষুধ খেতে হয় এবং পাস করা ডাক্তার কাছ থেকে কিছু ওষুধ লিখে নিয়ে সে ওষুধ দোকানে কিনে সেই ওষুধগুলি খাওয়ার ফলে শরীর ঠিক হয়ে যায় এবং ধারে পাশে কোনো যদি সরকারি হাসপাতাল থাকে সেই সরকারি হাসপাতালে গিয়ে তার তার অসুবিধা কি হচ্ছে ঠান্ডা লাগার ফলে যেমন গলা ধরে যায় বা কফ জমে যায় সেরকম সব অসুবিধা গুলা বলার ফলে ডাক্তার যে সমস্ত ওষুধ লিখে দেবে সেই ওষুধগুলি ডাক্তারখানা থেকে দেওয়ার ফলে যথাযথ সময়ে সেই ওষুধগুলি খাওয়ার ফলে সেই ঠান্ডা বা জ্বর ভালো হয়ে যায় এইভাবে রোগের মানে রোগ থেকে ভালো হওয়ার উপায়